আমি সবসময় অন্য ধরনের দৌড় পদ্ধতিরই চেষ্টা করে থাকি যেমন ট্রেন রানিং বা স্প্রিন্ট ইন্টারভ্যালস এরকম আমি সব রকম দৌড় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে থাকি আমাদের এখানে এ যখন স্কুলে হাই জাম্প লং জাম্প বিস্কুট দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হতো সব খেলাতেই কিন্তু আমি অংশগ্রহণ করতাম এবং আমি ভোরবেলাও মাঠে ছুটতে বেরোতাম কেননা ছোটা ক্ ছোটাটা কিন্তু দৌড় আমাকে ফিট এবং সুস্থ রাখতে সাহায্য করে এ কেননা আমাদের স্ শরীরে অ অনেক রোগ জ্বালা আছে যেইগুলো আমরা হাঁটা চলা ছোটার মধ্যে দিয়েই কিন্তু আমাদের সেরে উঠে এ তো সেক্ষেত্রে আমি যখন মাঝে মাঝে মাঠে যেতাম একাই মাঠে যেতাম প্র্যাকটিস করতে বা যে কোনো খেলায় আয় কোনো খেলা হলে সেখানে আমি দৌড় খেলা হলে সেখানে আমি অংশগ্রহণ করতাম কারণ ডাক্তারেরাও বলে যে ছোটা কিন্তু উ ছুটলে কিন্তু সু হচ্ছে শরীর সুস্থ এবং সু সুস্থ এবং ফিট থাকে যে কোনো স অনেক র্ অ অধিকাংশ রোগই কিন্তু আমাদের কমে যায় এইরকম শরীর ফিট এবং সুস্থ রাখতে পারলে ছুটে খেলে খেলাধুলা ছুটা ক্ ছুটলে কিন্তু উ সবারই শরীর সুস্থ থাকে এ তাই যারা ছুটতে পারে না তারা ভোরবেলা হাঁটতে বেরিয়ে বেরোলেও কিন্তু সেটা আ অনেকটা উপকার পাওয়া যায় তো সেক্ষেত্রে সব র অনেক রোগেরই এটা চিকি এটা একটা বড় ঔষধ অধ যেটা সবাইকে সবাই ডা ডাক্তার বলে থাকে সবাইকে এ যে ছোটা হাঁটা এগুলো কিন্তু খুবই ভালো ও যেটা সা যেটা হলে আমাদেরকে শরীরকে এ খুবই ফিট রাখবে এবং সুস্থও রাখবে এবং আমাদের সব ক্ রোগ জ্বালা কন্ট্রোলে আসবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এ সেই আমরা রোগ রোগ জ্বালা থেকে মুক্তি পাব এটা করতে পারলে আমাদের খুবই উপকার হবে এ তাই আমরা সবসময় চেষ্টা করি যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য